হ্যাঁ নিয়ে যাবো কতজন যাবেন আপনারা ও এটা প্রায় সাত হাজার টাকার মতো পড়বে

না দাদা আমি পারবো না বুঝলে এখন যা তেলের দাম বেড়েছে হ্যাঁ ঘুরিয়ে নিয়ে আসবো তারপর রাস্তায় রাস্তায় টোল আছে পুলিশ আছে না দাদা ওইসব জায়গা তো যাওয়া যাবে না ওইখানে আমি আপনাদের গাড়ি যোগাযোগ করিয়ে দেবো আপনারা ওই গাড়ি ধরে চলে যাবেন না না কোন সমস্যায় পরবে না সমস্যা হলে আপনি আমার গাড়ি থেকে আমি আপনাকে আবার গাড়ি করে দেবো আপনি সেই গাড়িতে যাবেন গাড়িতে তো রাস্তায় রাস্তায় তো গাড়ি অসুবিধা হতেই পারে না

আপনারা ডেট ঠিক করুন আমি ফাঁকাই আছি মোটামুটি আপাতত এখন তো এই সপ্তাহ ফাঁকাই আছি ঠিক আছে

হুম আর আমার কাছে আসলে একটু সন্ধ্যের দিকে আসবেন ঠিক আছে সারাদিন যেতে তো এখানে দেড় দিন তো লাগবেই

হ্যাঁ ওটা খাওয়াদাওয়াটা আমি রাস্তার মধ্যে হোল্ড করবো আপনারা হোটেলে খেয়ে নেবেন পারলে বাড়ি থেকে পারলে বাড়ি থেকে শুকনো খাবারও নিয়ে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ

আপনারা সন্ধ্যের দিকে আসবেন